হ্যালো রাহুলদা বলছি আমার পাম্পটা খারাপ হয়ে গেছে হুম বাড়ির সাবমার্সিবলটা খারাপ হয়ে গেছে তুমি একবার এসে দেখে যাও বলছি দাদা একটু এলে ভালো হতো দাদা এলে একটু ভালো হতো বাড়ির কাজ ফাজ আছে অনুষ্ঠান আরে আছে তো বাড়িতে এলে একটু করে দিলে ভালো হতো

আরে মোটর জলই ওঠেনি জুড়ছে মোটর জল

এই পরশু দিন আছে দাদা দাদা একটু সারিয়ে দিতে পারলে দাদা একটু সারিয়ে সারিয়ে দিতে পারলে খুবই ভালো হতো তাহলে একটু তাড়াতাড়ি দেখো না দাদা আমি তো এসব বিষয় জানি না আর হচ্ছে আপনি একটু আনিয়ে রাখুন না এমনি একটু সারিয়ে দিন টাকা লাগলে আমি দিয়ে দেবো নয় টাকা যা লাগবে আপনি একটু আনিয়ে রাখুন হ্যাঁ যার যা যা যা লাগে আপনি নিয়ে আসুন ওই হ্যাঁ ওই ওই সারা রাত জল পড়েনি আচ্ছা বেসিনটা নড়ছে মানে নাটটা খুলে পড়ে গেছে ঠিক আছে আর বেসিনের ওই মুখের জলটা পড়ে যাচ্ছে ওটা আঁটলেও বন্ধ করা যায়নি বুঝলেন হুম হ্যাঁ স্যার দাদা কত কী পড়বে

বলছি ঠিক আছে ওইগুলো ওইগুলো নিয়ে এসে আমার বাড়িতে লাগিয়ে দিন কৃষ্ণনগর কৃষ্ণনগর বাস স্ট্যান্ড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পিছন দিকের বাড়িটা আপনি বহুবার এসেছেন আমাদের বাড়ি বহুবার এসেছেন এসে কাজ করে গেছেন হ্যাঁ দাদা ঠিক আছে রাখছি